আমি তো প্রফেশনাল মানে খ মানে খেলোয়াড় না তো এবারে ছুটতে খুব ভালো লাগে ছোটোবেলায় প্রচুর ছুটতাম ছুটলে শরীরের এনার্জি লেভেল ভালো থাকে একটু দম বাড়ে তো ওই কারণে ছুটতে খুব ভালোবাসি তো স্কুলে যখন পড়তাম তখন ওই রিলে অংশগ্রহণ করেছিলাম তো তখন আমরা তিন বন্ধু ছিলাম ভালো তিন বন্ধু তো এবারে প্রথমজন ভালোই দৌড়েছিলো তো আচ্ছা সে যখন দিল আমাকে আমি একটু দৌড়ে বেশি ট্রেনে দিলাম তো আমার আরেকটা যে বন্ধু ছিলো সেও বেশ ভালো দৌড়েছিলো তো একটুর জন্য আরেকটু যদি তিনজনেই ভালো দৌড়াতাম তাহলে প্রথম পুরস্কারটা পেতাম একটুর জন্য সেকেন্ড হয়ে গেলাম তো খেলাটা খুব মজার খুব ভালো লাগে খেলতে ঠিক আছে তো এখন মানে ওই স্কুলেই খেলা হয়েছে আর অতটা অভিজ্ঞতা নেই কিন্তু খেলাটা খুব সুন্দর খুব ভালো লাগে ইন্টারেস্টিং খেলা ঠিক আছে এরকম খেলা মজা লাগে খুব সুন্দর আর এই খেলার হচ্ছে মানে দেখতেও ভালো লাগে যেগুলো হয় আমাদের অলিম্পিকে খুব সুন্দর লাগে খেলাগুলো দেখতে আর আমি এই খেলাটা খুব ভালোবাসি আর এই খেলাটার মানে এতটাই ভালো যে মানে যখন খেলতে নামবে একটা মানে আলাদা একটা শরীরে এনার্জি কাজ করে আর এই খেলাটা চাই যে সবাই খেলুক দৌড়াক সবার জন্যই ভালো শরীর থাকবে আর এই খেলাটা খুব সুন্দর ইন্টারেস্টিং এতো সুন্দর খেলা মানে কী আর বলো বলার মতো নয় এই খেলাটা এতোটাই ভালো